স্থানীয় কিছু পরিবহনগুলির মধ্যে হলো সাইকেল রিকশা বাস টোটো অটো ভ্যান এছাড়া আছে গাড়ি বাইক স্কুটি গাড়ি চার চাকা দশ চাকা এছাড়া ট্রেন এবং আর দুরকম বাস ক্যাব ইত্যাদি এখানে সড়কপথে রেলপথে আর জলপথে পরিবহন করা হয় জলপথ বলতে পূর্ব বর্ধমান জেলায় শুধুমাত্র দামোদর নদী আছে যেখানে এখান এপার থেকে ওপার যাওয়ার জন্য কিছু কিছু সময় মানুষ আনন্দ করার জন্য দামোদরে গিয়ে নৌকার মাধ্যমে এপার থেকে ওপার গিয়ে পরিবহন করে আর এছাড়া বেশি দূরে যাওয়ার জন্য মানুষ রাজধানী এক্সপ্রেস ট্রেন এবং অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলি ব্যবহার করে আর এছাড়াও বেশিরভাগ বাস ফাস ক্যাব এসব ব্যবহার করে যায় মানুষের প্রত্যেকের বাড়িতে বাইক আর স্কুটি আছে সেগুলো চালায় ছোটো ছেলেরা স্কুল যাওয়ার জন্য সাইকেল চালিয়ে পরিবহন করে দৈনন্দিন জীবনে ভালোই প্রভাব ফেলে গতি বাড়ছে তাই মানুষ হেঁটে যাওয়ার থেকে এসব জিনিসগুলোতে যাওয়া পছন্দ করে এখন সাইকেলের পরিমাণ কমে গেছে মানুষের বাড়িতে বাইক স্কুটি এগুলোর পরিমাণ বেড়ে গেছে